আমি সুকুমার রায়ের কবিতা পড়েছিলাম সেই প্রত্যেকটা কবিতাই আমাকে হাসাতে হাসতে বাধ্য করেছিল এবং যখনই আমি পড়ছি আমি খুব হাসছিলাম কারণ বাবুরাম সাপুড়ে ছিল তার মধ্যে যে যখন তারা নাকি মরা সাপ নাকি এনে দিলে তখন সে জ্যান্ত জ্যান্ত ওরকম না কি জ্যান্ত আনতে হবে তার চোখ নেই নাক নেই কান নেই এইরকমভাবে আরও কাতুকুতু বুড়ো ছিল আরও নানানভাবে এরকমভাবে আমি সুকুমার রায়ের কবিতা প্রত্যেকটা কবিতাই যেকটাই পড়েছি আমি হাসতে আমি বাধ্য হয়েছি